ভারতের খেলা বহু রকম খেলা প্রচলিত তার মধ্যে যেমন ক্রিকেট ফুটবল হকি কাবাডি এইসবগুলো আছে ক্রিকেটে খুব জনপ্রিয় ভারতে কিছু খেলোয়াড় আছে কিছু খেলোয়াড়ের মধ্যে যেমন সচিন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি এরা আছে নিউ বিরাট কোহলি রোহিত শর্মা এইসব খেলোয়াড়গুলো আছে ক্রিকেট খেলা খুব জনপ্রিয় খেলা ফুটবলও আছে ফুটবলের মধ্যে ফুটবল ভারতের খুব উন্নতি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা ফুটবল খেলার মধ্যে যেমন বাইচুং ভুটিয়া এইসব জনপ্রিয় খেলোয়াড় আছে বিভিন্ন বিশ্বকাপ চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ এব বছর টি টোয়েন্টিতে ভারত চাম্পিয়ান হয়েছে